গ্রামের মানুষদের খেলাধূলায় খুব বিশেষভাবে উপকার করে কারণ হচ্ছে গ্রামে প্রতিটি ছেলেরাই বিকালবেলায় ক্রিকেট ফুটবল ভলিবল কিছু না কিছু খেলার সঙ্গে সবাই মিলে বেরিয়ে যায় কিছু না কিছু খেলে এবং প্রতিটি গ্রামে সিজনওয়াইস প্রতিটি সময়ে খেলা অনুষ্ঠিত হয় প্রতিটা গ্রাম থেকে লোক আসে খেলা অনুষ্ঠান করা হয় আর প্রতিটা গ্রামে প্রতিটা দশ বারোটা করে টিম করে প্রতিটা খেলায় অ্যারেঞ্জ করা হয় আর যে যেই দলের সাপোর্টার থাকে তারা তো খুব এনজয় করে খেলা যদি অনেক সময়ে কি সারা দিন থেকে শুরু হয় অনেক সময় নাইটেও খেলা হয় যদি দিনের বেলা থেকে খেলা শুরু হয় সবাই তো গ্রামের মানুষজন ভিড় করে এসে খাওয়াদাওয়া ছেড়ে সারাদিনই খেলা দেখে আর আর যে যেই দলের সাপোর্টার থাকে যদি হেরে যায় তো সবাই আপসেট হয়েও পড়ে আর জিতে গেলে তো মজাই আলাদা আর নাইটে খেলা হলে বাড়িতে প্রতিটা ছেলে মেয়ে সবাই এসে খেলা মানে মাঠ ঘিরে বসে খেলা দেখে আনন্দ করে প্রতিটা সিজনে কিছু না কিছু খেলার অনুষ্ঠান হয়ে থাকে আর গ্রামে কোনও ছেলে কোনও খেলার বাইরে থাকে না কারণ গ্রামের ছেলেরা মানে কিছু না কিছু খেলার সঙ্গে থাকবে ক্রিকেট হোক ফুটবল ভলিবল হকি সিজনওয়াইস সবরকম সবাই খেলার সঙ্গে যুক্ত থাকে আর যত খেলাধূলার মধ্যে থাকবে তত শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব ভালো থাকে তাই জন্যেই খেলাধূলা মানুষের জন্য খুবই উপকার এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থা খেলাধূলায় খুবই উপকার করে কারণ খেলার টিমের সঙ্গে যোগাযোগ থাকে বিভিন্ন টিম খেলায় আসে বাইরের থেকেও লোকে খেলতে আসে এই জন্যও সামাজিকভাবেও খেলাধূলার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন যোগাযোগ থাকে আর খেলাধূলা গ্রামের মানুষ খেলাধূলার বাইরে অন্য কিছু আর ভাবেও না তাই খেলাধূলা মানুষের জীবনে খুবই উপকৃত